মাছ ধরাকে পেশা হিসাবে আরও ভালো করে সহজ করার জন্য সরকারের কাছ থেকে বা সহায়তার প্রয়োজন অনুযায়ী এটাই আমাদের আমার আবেদন থাকবে যে বিভিন্ন যে জলাশয় যেমন নদী এগুলো আছে এগুলোকে প্রথম কথা হচ্ছে পরিষ্কার হিসাবে জলগুলোকে পরিষ্কার করতে হবে আমরা দেখেছি বিভিন্ন কলকারখানার জল নোংরা আবর্জনা বর্জ্যপদার্থ সেই নদীর জলে মেশে এতে করে নদীর জল দূষিত হচ্ছে এবং মাছ মারা যাচ্ছে তো সরকারকে আমি প্রথমেই বলবো নদীর জল দূষণের হাত থেকে বাঁচানোর জন্য বিভি প্রয়োজনীয় পদক্ষেপ এছাড়া যে বিভিন্ন সমবায় সমিতি আছে সেখানে মাছ সংরক্ষণ এবং তার জন্য প্রশিক্ষণ দেওয়া তাতে বিভিন্ন যারা মাছকে পেশা হিসাবে ধরেছে আর তাদেরকেও সেই আওতায় আনা তাদেরকে ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া সেগুলোও করতে হবে বিভিন্ন ছোট ছোট মাছ ব্যবসায়ী যারা মাছ নিয়ে পড়াশোনা করেছে বা মাছের বিষয়ে যারা ভালো প্রতিক্রিয়া দেয় বিভিন্ন পরিবেশের বিষয়ে প্রতিক্রিয়া দেয় তাদেরকে সংঘবদ্ধ করে মাছের প্রশিক্ষণ দিয়ে ছোট ছোট মাছ ছের চারা মাছ তাদেরকে নদীতে ফেলে সংরক্ষণ করতে হবে যাতে করে নদীর জলস্তরের সাথে সাথে মাছেরও সংরক্ষণ হয় এবং ছোট চারা আমরা দেখেছি যে অনেক ছোট চারা মাছকে কে যারা মাছের পেশা করে তারা তারা বিভিন্ন ছোট চারা মাছগুলোকে হত্যা করে বা বাজারে বিক্রি করে দেয় এটা থেকে সরকারকে একটা বিশেষ পদক্ষেপ নিতে হবে যে যাতে করে আগামী দিনে এইরকমভাবে ছোট মাছ না মারা হয় হ্যাঁ মাছ একটা প্রমাণ সাইজ পর্যন্ত বড় না হওয়া পর্যন্ত মাছকে মারা যাবে না এটাকে করতে হবে